আমার সাঁতারে চ্যালেঞ্জিং বলতে আমার এক পিসির বাড়ি আছে গ্রামাঞ্চলে তো সেখানে একটি নদী আছে তো আমি পিসেমশাই দাদার সাথে নদীতে মাছ ধরতে যাই আমার পিসেমশাই আর দাদা নদীতে মাছ ধরার ব্যবসা করে তো আমি এক সময় দাদাদের সং সঙ্গে গিয়েছিলাম নদীতে মাছ ধরতে এবং একটা ঝড়ের পাল্লায় পড়ে নৌকাটা উল্টে যায় এবং আমরা তিনজন নদীতে পড়ে যাই এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা সাঁতরে কোনো একটা পাড়ে ওঠা তো সবচেয়ে বড় কথা নদীতে সাঁতার কাটা আমার কাছে ভীষণ ভয়ানক নদীর মধ্যে যেসব কুমির থাকে কামট থাকে এবং নানারকম বিষাক্ত জীব যেগুলি মানুষের জন্য অতি ক্ষতিকারক তো সেটাই আমি ভয় পাচ্ছিলাম তো আমাকে আমার দাদা সাহস দিল এবং বলল যে শান্ত হতে যে বলল যে ভয় পেলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি সে শান্ত হয়ে বলল তুই শুধু সাঁতার কেটে আমার পিছন পিছন আয় এবং একটি দড়ি ছিল আমরা তিনজনেই একে অপরের কোমরে দড়ি বেঁধে নিলাম আরও বেশি চ্যালেঞ্জ হলো নদীতে শ্রো স্রোতের বিপরীতে সাঁতার কাটা তো সাঁতার কাটাতে আমার প্রচুর কষ্ট হয়েছিলো কিন্তু আমরা শেষমেষ উদ্ধার হয়েছিলাম তো আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল সেইটা এবং এই সাঁতার কাটার ফলে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছিল সেটা পরবর্তী সাঁতার কম্পিটিশানে আমাকে অনেক হেল্প করেছিলো আমার ভিতরে ভয় কাটিয়ে দিয়েছিলো আমি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলাম কনফিডেন্ট হয়ে গেছিলাম তার ফলে আমি অনেক কম্পিটিশানেও জিতেছিলাম